ভারতে চাকরির বাজার তো খুবই খারাপ কারণ এখন তো সরকারি চাকরি তো কেউ সেরকম পাচ্ছেই না কিন্তু এই যুগে এখন যেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি সব মানুষরা বা যেই সুযোগগুলো রয়েছে সেইগুলো এখন প্রাইভেট কোম্পানির জ যে প্রাইভেট কোম্পানিতে যে চাকরিগুলো হচ্ছে সেইগুলো কিন্তু এখন সবাই পাচ্ছে বা সেই চ্যালেঞ্জের কিন্তু সম্মুখীন মানুষেরা হচ্ছে কারণ এখন যে কোনো প্রাইভেট কোম্পানিতে কিন্তু খুব তাড়াতাড়ি তারা ক্ চা কাজের সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু কোনো সরকারি চাকরি বা স্ বড় কোনো চ্ কর্মক্ষেত্রে চাকরি সেগুলো কিন্তু সবাই সেরকমভাবে পাচ্ছে না হ্যাঁ তবুও চাকরি তো হচ্ছে দিচ্ছে কিন্তু অনে যারা হয়তো লেখাপড়া ক্ অ অনেক দূর পড়াশুনো করেছে তারা সেরকমভাবে চাকরি পাচ্ছে না এখন চাকরি পেতে গেলে কিন্তু আবার টাকাও লাগছে টাকা না হলে চাকরি হচ্ছে না তাই পড়াশুনার পাশাপাশি কিন্তু টাকাটাও লাগছে চাকরি হতে গেলে কিন্তু সেটা কিন্তু প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে না বা বড়সড় ব্যবসা এই সবই কিন্তু এখন মানুষ বেশিরভাগ মানুষরা কিন্তু বড় ব্যবসা করছে বা প্রাইভেট কোম্পানিতেই কাজ করছে কেউ কিন্তু চাকরির আশায় বসে নেই